হ্যাঁ একবার দীঘার গিয়েছিলাম ভালো মতো ফটো তুলেছিলাম ভালো ফটো তোলার আমার জ্ঞান নেই মানুষের বলে একটা মানুষের যাচ্ছিলো আমি বললাম আমার একটা ফটো তুলে দাও তাই ফটো তুলে দিয়েছিলো আমি আমার একটা কাকা কম্পিউটারের দ্বারাই ফটোটা বার করে দিয়েছিলো ঝোলানো করে দিয়েছিলো আমি বাড়িতে এনে ঝুলিয়ে গিয়েছিলাম একবার পাখিরালায় গিয়েছিলাম পাখিরালাইতে ভালো ভালো কত সুন্দর সুন্দর হেভি সুন্দর ফটো তুলেছি স্টোরি দিয়েছি অনেক রকমের স্টোরি দিয়েছি দিয়েছি আমার দাদার কাছে ফটো ওই দাদাটা বার করে দিয়েছে বার করে দিলে আমি ফটোগুলো নিয়ে আমার একটা কাকার দিয়েছি একটা আমার দিদির দিয়েছি আমার দিদিদের ওদের ঘরে টাঙিয়ে রেখে দিয়েছে ফটোগুলো খুবই খুবই ভালো কিন্তু ফটো আমি ফটো তুলতে পারছি না তুল তুলতে পারি না তুলার একটা জ্ঞান নেই আমার আমি তুলে মোটামুটি অনেক সুন্দর ভালো হয় ফটোগুলো নিয়ে একটা দাদার কাছে পাঠিয়ে দিই ওই দাদাটাও ফটোগুলো ঝোলানো করে দেয় তাই ঝুলিয়ে রাখি একবার আমার দিদিদের বাড়ি গিয়েছিলাম ওখানে খুব সুন্দর একটা পার্ক হয়েছে পার্কে বসে ফটো তুলেছি তুলে ওই কাকাটার কাছে দিলাম কাকাটা নিয়ে কাকাটা একটা দাদা আছে একটা কাকা আছে কখন দাদার কাছে দিই কখন কাকার কাছে দিই কাকার কাছে দিলে ফটো ভালো করে দেয় খুব সুন্দর করে সাজিয়ে দেয় দাদার কাছে দিলেও খুব সুন্দর করে ফটো সাজিয়ে দেয় ওই জন্যই করে আমার ওই দুটো দাদার কাছে কাকার কাছে ফটো দিই যাতে খুব সুন্দর সুন্দর করে করে ওই জন্য করে আমি একবার দীঘাতে ঘুরতে গিয়েছিলাম দীঘার ফটোগুলো খুবই ভালো হয়েছে পাঁচ দিন ছ দিন ছিলাম থাকার পরে বাড়িতে গেছিলাম কাকাকাকিদের সাথে গল্প করছিলাম যে ফটো তুলেছি ফটোও বার করবো খুবই সুন্দর সুন্দর ফটো হয়েছে ওই জন্যই করে দাদা আমার কাকা বলছে বলে হ্যাঁ তো খুব সুন্দর সুন্দর ফটো তুলেছি তই ফটোগুলো বার খর তুল অনেক ভালো লাগবে ঝুলিয়ে রাখবে ঘরেতে খুব ভালো হবে ওই দিন করে আমার একটা দাদার কাছে দিয়েছিলাম ওই দাদাটাই ফটোটা বার করে দিয়েছে কত সুন্দর লাগছে ফটোটা আমার কাকা কাকা বলতে বলে তুই ওর কাছে দিয়েছিস ফটো গুলো আমি বলি হ্যাঁ ওর কাছে দিয়েছি ও ফটো তুলে বার করে দেবে কোনো টেনশন নেই বলেছি আমার ফটো তোলার একটা জ্ঞান নেই তাও আমি ফটো তুলে কী করবো বলো